হ্যালো হ্যাঁ ফোন তো আপনি করলেন হ্যাঁ বলুন আমি ট্যুরিস্ট বলছি সুন্দরবন ট্যুরিস্ট আমি বলছি বলুন হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আমি ঘুরতে আমার সাথে আমার পরিবার আছে আমি আমার হ্যাঁ ওয়াইফ আর আমার ছেলে আছে তিনজন মোট্মাট আমি থাকি দার্জিলিংয়ে তা আপনার আপনার যে আপনার যে ট্যুরের এটা কতদিন ধরে চলবে হ্যাঁ তা কত কি নেবে একটু কতো কী একটু নেবে একটু ক্লিয়ার করলে হয় না হ্যাঁ মোটমাট তিনজন একটা ছোটো বাচ্চা ও আছে হ্যাঁ হুম হ্যাঁ সে তো যাবো ঘুরতে ঘুরতে যাবোই আমি হ্যাঁ ঠিক আছে